পশ্চিম বর্ধমান জেলায় সাধারণত পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত উভয়েই লক্ষ্য করা যায় বর্তমান পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তরের বিধায়ক শত্রুঘ্ন সিনহা মহাশয় তিনি নানারকমের সড়ক যোজনা পানীয় জল পরিষেবা কাজ করেছেন তাছাড়াও এর পূর্বে পশ্চিম বর্ধমান জেলার বিধায়ক শ্রী মলয় ঘটক মহাশয়ও নানারকমের কাজ করে গেছেন নানারকমের সড়ক যোজনা পানীয় জল যোজনা এবং তাছাড়াও আরো নানান রকমের পরিকল্পনা দ্বারা তিনি এই পশ্চিম বর্ধমান জেলাকে অনেক কিছু দিয়ে গেছেন ভারতীয় আবাস যোজনারও কিছু কিছু কাজ এই পশ্চিম বর্ধমান জেলায় লক্ষ্য করা যায়